আমি দাদা বৌদি রেস্তোরাঁয় দুটি রুটি অর্ডার দিয়েছিলাম এখন আমি ফোন করে বলতে চাইছি আমার দুটি রুটির বদলে আমার একটি রুটি চাই কেননা আমার অন্য খাবার চলে এসসে আপনারা একটি রুটি পাঠাবেন